আমি গাজিপুর থেকে চন্দ্রকোনা রোড স্টেশন যাওয়ার জন্য একটি ক্যাব ভাড়া করেছিলাম ক্যাবটি দেরি করে পৌঁছানোর জন্য আমি ট্রেনটি ঠিক টাইমে ধরতে পারিনি তার জন্য আমি টাকা ফেরত চাই